কৃষকরা অন্য কোনো ফসল ফলাতে পছন্দ করে যেমন গম ভুট্টা শীতকালে সর্ষে বা অন্যান্য সময়ে মুলো বা বা তিল যেমন গরমকালে এখন তিল এই সব এই সব ফসল ফলাতে পছন্দ করে কারণ এই সব ফসল থেকেও তারা সেই সময়কালীন ফসল ফলিয়ে সেই ফসল থেকে তারা বেশি পরিমাণের মুনাফা অর্জন করে